দীর্ঘ সাঁতার অনুশীলন বা ওয়ার্কআউটের সময় হাইড্রেটেড থাকার জন্য বা পুষ্ট থাকার জন্য আমাদের উচিত ভালোভাবে দম কীভাবে নিয়ে থাকতে হয় জলে সেইটা শেখা তারপরে চোখে যাতে জল না ঢোকে যারা চশমা টশমা ঠিক ঠাকভাবে ব্যবহার করা এবং সাঁতার কাটার আগে অনেক রকম সতর্কতা অবলম্বন করা উচিত যেমন প্যান্ট ট্যান পরা চশমা পরা মাথায় টুপি পরা এবং যেখানে সাঁতার কাটবো সেই পুকুরটা ভালো কি না খারাপ সেটা কতোটা গভীর এবং সেখানে পোকা মাকড় আছে কিনা বা বড়ো প্রবাহ আছে কি না তো এইগুলো আমাদের আগে থেকে সতর্কতা হওয়া উচিত